পশ্চিম বর্ধমানে তো নানানরকম ছোটোখাটো বেশ কিছু দেখার জায়গা আছে আর সেই জায়গাগুলোর জন্য বেশ কিছু ট্যুর গাইডও আছে এখানে কিছু কিছু সরকারির আছে কিছু ট্যুর গাইড আছে আর কিছু বেসরকারির মধ্যেও আছে তবে সরকারি ট্যুর গাইড বেশ কম খরচায় পাওয়া যায় তাছাড়া এখানে পরিব্রাজক পরি ব্রাজক একটা সংস্থা আছে তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় আমাদের এখানকার আশেপাশের এলাকাগুলোতেই ভালো বেশ কিছু জায়গায় নিয়ে যায় এখানে তো বেশ অনেক ভালো ঘাঘর বুড়ি আছে তারপরে কল্যাণেশ্বরী আছে প্রত্যেকেরই একটা ছোটো ছোটো ইতিহাস আছে সুন্দরভাবে ব্যাখ্যা করে সেগুলো তারা আমাদেরকে জানায় যে তার উৎপত্তি কী তার পুরো ইতিহাসটা পুরো ভালো করে বুঝিয়ে বলে সেই ট্যুর গাইডগুলো তারপরে ছোটো ছোটো আমাদের এখান থেকে এরকম কিছু জায়গা একসাথে নিল গড়পঞ্চকুট তারপরে শতাব্দী পার্ক কিংবা নেহেরু পার্ক এরকম ছোটো ছোটো কিছু জায়গা একসাথে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা সুন্দরভাবে একটা পরিচালনা করলো এবং করে সেখানে সকাল বেলার খাবার দুপুর বেলায় বিকেল বেলায় একটু টিফিন দিয়ে নানানরকম জায়গায় আমরা ঘুরলাম ঘুরে আবার যে যার বাড়ি ফিরে এলাম এরকমভাবেই আমরা বেশ জায়গায় ঘুরি